হ্যাঁ বলছি বলুন হ্যাঁ তৈরি হয় আচ্ছা কী কী জিনিস নেবে বলুন আরও অনেক কিছু তৈরি হয় যেমন ধরুন মানে বাড়ি সাজানোর জন্য সে ফুলদানি নানা সব কিছু তৈরি হয় মাটির জিনিস আরও অনেক কিছু তৈরি হয় হ্যাঁ হ্যাঁ আরও হ্যাঁ আরও ওগুলোও তৈরি হয় সব তৈরি হয় আচ্ছা হ্যাঁ আমার হ্যাঁ আমার এইখানে প্রচুর নাম আছে আরও অন্যান্য আরও সবাই আসে বলে যে এখানের জিনিস মানে প্রচুর কোয়ালিটি ভালো আমি প্রত্যেক দিন থাকি সকালের দিকে বলতে এই নটা মানে আটটা থিকে খুলি আটটা থেকে বারোটা অবধি থাকি বিকেলে ওই ধরুন তিনটে থেকে তিনটে থেকে নটা অবধি নটা অবধি হ্যাঁ আমি থাকব আচ্ছা হ্যাঁ আপনি দেখবেন পছন্দ হলে তারপরে নেবেন

আচ্ছা নিয়ে আসবে না নিয়ে আসবে কোনো অসুবিধা নেই হ্যাঁ দেখুক না দেখে গেলে পছন্দ হলে নেবে হ্যাঁ রাখুন